হ্যালো হ্যালো আচ্ছা হ্যাঁ রে গিয়েছিলাম কী যে ভালো লাগল কী করে যে বলি মানে এত ভালো এত ভালো পুজো ছিল ওখানে যে পুজোগুলো মানে যেমন যেমনভাবে করার ছিল সেটা তো খুবই সুন্দর ওখানকার যে আরতি সেটা দেখে তো মনটা পুরো ভরেই গেল সঙ্গে নাম গান এগুলো লেগেই আছে তো এত কাছাকাছি এত সুন্দর একটা মন্দির খুব ভালো লাগল হ্যাঁ হ্যাঁ আমাকে কয়েকজন বলল মানে সব মোটামুটি যাচ্ছে ওখানে ভালো দর্শনার্থীরা দেখার জন্য এত ভালো হয়েছে ভালোই হবে মনে হয় তাই না রে বেশ অল্প দিনের মধ্যে ভালো আর খুব ভালো মানে সুন্দর সাজিয়েছেও সুন্দর না হুম আর সেই তো ভালো আর মাঝে মাঝে মন ভালো না থাকলে ওখানে যেতে পারব আমরা সবাই মিলে তাই না পরিবার নিয়ে যাওয়া যাবে একা একাও যাওয়া যাবে হ্যাঁ কবে কোন সময় যাবি বল আচ্ছা রে সত্যিই কীর্তন শুনতে এই বয়সে তো ভালোই লাগে আর তাহলে আমাকেও জানাস সময়টা বেরনোর আগে জানাস তাহলে একসাথে যাওয়া যাবে বলছি আর সে ঠিক কিন্তু মান শুনতে গানই শুনব শুধু আর বাড়ি আসার কথা মনে থাকবে আচ্ছা আচ্ছা